নিম্নলিখিত জায়গাগুলির নামগুলি হলো বুখারেস্ট পডগরিকা সিসিয়ানাউ টোকিও সিওল বুসান হেলবর্ন হানই উলানবাতার লণ্ডন প্যারিস ব্রাজিল সুইজারল্যাণ্ড ইজিপ্ট অ্যামস্টার্ড্যাম ইস্তাম্বুল কায়রো ইরান ইরাক কাবুল দুবাই মক্কা মদিনা নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস ওয়াশিংটন ডি সি হংকং আইসল্যাণ্ড গ্রীনল্যাণ্ড কাঠমাণ্ডু বেইজিং ফুকেত ম্যাঞ্চেস্টার টার্কি গাজা জার্মানি বার্লিন ইজরায়েল টেল আভিভ রাশিয়া দিল্লি বম্বে কলকাতা বেঙ্গালুরু পুনে হায়দ্রাবাদ বিশাখাপত্তনম শ্রীনগর জম্মু শিমলা কুল্লু মানালি পুরী দার্জিলিং দীঘা হাওড়া ইত্যাদি